আমার পাঁচটি স্মরণীয় তারিখের কথা আমি বলছি প্রথম হচ্ছে যে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা পাই আজও আমরা এই দিনটি কখনো ভুলে যাবো না ভুলতে পারবো না আর হচ্ছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসেবেই আমরা পালন করি এবং ঐদিনে অনেক অনুষ্ঠান আড়ম্বরসহ হয় এই অনুষ্ঠানে আমরা সক্রিয়ভাবেও অংশগ্রহণ করি যেটা সব ক্ষেত্রেই হয় আর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সংবিধানের যে রীতি অনুযায়ী প্রজাতন্ত্র রাজন্য প্রথা বিলোপ হওয়ার পর যে আমাদের প্রজাতন্ত্র দিবস প্রজাদের জন্য যে দিনটি ছাব্বিশে জানুয়ারি এই দিনটি আরেকটা তারিখ হচ্ছে যে উনিশশো পঁচাত্তর সালের আটই মার্চ আমার ছেলের জন্মদিন সেদিনটাও আমি ভুলবো না কখনোই যতদিন থাকবো আরেকটা হচ্ছে এগারো এক দুহাজার এক আমার বাবার মৃত্যু দিবস এ দিনটাও তো খুব আমাদের কাছে স্মরণীয় দিন বড়ো দুঃখের দিন আমরা এইদিনটা যতদিন বেঁচে থাকবো ভুলতে পারবো না এই পাঁচটি দিনের কথাই আমার স্মরণীয়